আজ ভারত যে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জের যেমন দেখা যায় চ্যালেঞ্জ বলতে গেলে কাজের ক্ষেত্রে হতে পারে কাজে কাজবাজের মানে অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যেমন আগেকার সময়ে দেখা যেত যে জিনিসপত্রের অনেক কম দাম মানুষ একটু অল্প একটু কাজবাজ করলেই দিন চলে যেত এগুলো অনেক চ্যালেঞ্জের হয়ে যাচ্ছে মানুষ সংসার চালাতেও অনেকটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার পরে বা মানে ছেলে মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তাদের পড়াশুনো শেখানো বা তাদের পেছনে যে মানে এখনকার সময় চলতে গেলে অনেকটা বেশি খরচ লেগে যায় তো সেগুলো চালাতে গেলেও অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আর মোকাবিলা করা বলতে গেলে যেমন সরকারের দিক দিয়ে তো তেমন সাহায্য বা সহযোগিতা পাওয়া যায় না তো নিজেদেরকেই কষ্ট করে চালাতে হচ্ছে আর জনসংখ্যা বৃদ্ধি বেকারত্ব বেকারত্ব তো আছেই আর জনসংখ্যা বৃদ্ধিতে যেমন সরকার যেমন সবাইকে সচেতন করছে যে বেকার মানে যেহেতু এখন মানুষ এতই বেড়ে যাচ্ছে যে আজ সরকার চালাতেও অনেক সময় সমস্যা হচ্ছে তার জন্য সবাইকে বলছে একটা করে বাচ্চা নেওয়ার জন্য যাতে বেশি বাচ্চা কাচ্চা নিয়ে আর মানে না বাড়ায় যেহেতু চালানোরও তো একটা ব্যাপার আছে তার ফ্যামিলিতে দেখা যাচ্ছে বেকার মানুষ দুটো তিনটে বাচ্চা নিয়ে মানুষ করারও একটা সমস্যা হতে পারে তাদের পড়া শেখানোর সমস্যা হতে পারে এই সে এই কারণেই আর কি সব দিক দিয়ে